হ্যাঁ আমার বাড়ির উঠোনে তো আসেই পাখি আমার বাড়ির উঠোনে সাধারণত পায়রা আসে এবং পায়রা ডাকার নিয়ম আপনারা সবাই জানেন যে চাল ছিটিয়ে দিতে হয় এবং চাল ছিটিয়ে হাত দেয় হাত দিয়ে দেখানোর কৌশল রয়েছে সেটা অনুযায়ীর ওরা দুপুরবেলায় খেতে আসে এবং খাবার পরে আবার তারা নিয়ম মতো চলেও যায় এবং আমার বাড়িতেই যেহেতু টিয়া পাখি রয়েছে সেহেতু তাকে নিয়েই চর্চা করতে আমি ব্যস্ত থাকি সেহেতু অন্যান্য আর পাখি দেখার আর সময় থাকে না মানে ডাকার আর সময় থাকে না কিন্তু বলতে গেলে ওই যে ওই পায়রার কথা বললাম সেই পায়রা অনেক ধরনের পায়রা রয়েছে আবার সাদা কালো সাদা কালোর মিশ্রণ এই নানা রঙের পাখিরা আসে খাবার খায় চলে যায়